আমি একটি কৃষক পরিবারের মেয়ে আমার বাবা ছোটো থেকেই চাষবাস করে আমি সেই দেখেই বড়ো হয়ে উঠেছি আর আমার মা আমার বাড়ির সামনে কিছু ফাঁকা জায়গা থাকে সেই ফাঁকা জায়গায় আস্তে আস্তে নানা ধরনের ফুলের গাছ ফলের গাছ লাগাতে থাকতো সেই সব নানা রকম দেখে আমারও ছোটো থেকে গাছের প্রতি নেশাটা খুবই বেশি যেখানেই যাই কোনও গাছ দেখতে পেলে মনে হয় নিয়ে এসে ছুট্টে গিয়ে লাগিয়ে দি আর সেই থেকেই আমার সেটা শখে পরিণত হয় এখন আমি ওই মা বাবার কাছ থেকে শেখা পদ্ধতি দিয়েই আমি আমার নিজের একটি ছোট্ট বাগান তৈরি করেছি সেখানে নানা ধরনের ফল নানা ধরনের সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছি আর তার সাথে সাথে ছোটো ছোটো চারা তৈরি করতে শিখেছি ছোটো ছোটো মাশরুম তৈরি করতে শিখেছি এই সমস্ত কাজও আমি এর পাশাপাশি শিখেছি এই বাগান করার সাথে সাথে নিজের নানা ধরনের কাজ করাটা আমার কাছে খুব ভালো লাগে এবং গাছের সঙ্গে থাকলে আমার মনটাও খুব ভালো হয় যখন প্রথম দেখি একটা গাছে লাগানোর পর ফুল ফুটে উঠেছে আমার সেটা দেখে মন আনন্দে আত্মহারা হয়ে যায় আমার মনে হয় কী একটা সুন্দরই না ফুল ফুটেছে আর সেটা দেখে আমি আনন্দে লাফিয়ে উঠি আর মনে হয় সত্যিই কী সুন্দর আর আমার জীবনে এই বাগান করাটা সার্থক সেই গাছের ফুল ফোটা বা কোনও গাছের ফল ধরা দেখেই আমার নিজের মনে হয় আমি কিছু শিখতে পেরেছি এবং বাগান করাটাকে সার্থক বলে মনে করেছি